এখন সরকার সমাজ পরিসেবার জন্য অনেকগুলি স্কিম খুলেছে যেমন কৃষিকাজ করার জন্য এখন কৃষক বন্ধু হিসাবে কৃষকদেরকে একটি পয়সা দিচ্ছেন যাদের জমি আছে তারাই এই পয়সা পাচ্ছেন এছাড়া স্বাস্থ্য ব্যবস্থার জন্য তেনারা অনেক সাহায্য করে থাকেন সাধারণ মানুষকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দিচ্ছেন অনেক এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অনেক দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা চিকিৎসা পাচ্ছে যাদের বেশি করে পয়সা দিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অনেকের অনেক কিছুই সুযোগ সুবিধা হচ্ছে এছাড়াও নানান রকম আরও প্রকল্প শুরু করেছেন সরকার তাছাড়াও সরকার আরও কিছু দিচ্ছে যেমন বিধবা ভাতা তারপরে ওই পাঁচশো টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েদের হাত খরচের জন্য